আমার কার্ট থেকে কিছু কিছু জিনিস বাতিল করতে হবে কারণ আমি আমার মাস কাবারি বাজারে আমার গ্রসারি আইটেমের মধ্যে আমি অনেক কিছুই যোগ করেছিলাম যেগুলো আমার আমি ভেবেছিলাম প্রত্যেক মাসেই যেরকম গ্রসারি আইটেম লাগে সেরকমই হয়তো লাগবে কিন্তু অনেক জিনিস বেশি থাকার জন্য সেগুলো এই মাসে আমার আর প্রয়োজন নেই তাই আমি কিছু কিছু জিনিস এখান থেকে বাতিল করতে চাই যেমনি দো কেজি চাল আমি বাতিল করতে চাই আর সরষের তেলের প্যাকেট আমি বাদ দিতে চাই আর চিনি বাদ দিতে চাই আর এখান থেকে বিস্কুটের প্যাকেট বাদ দিতে চাই আর এখানে রয়েছে আমি এই মো সরষের তেল সরষের তেলের যেই প্যাকেটটা আরেকটা দিয়েছিলাম এটাও আমি বাদ দেবো ঠিক আছে মোটামোটি আমি যে কটা জিনিস দিয়েছি তার মধ্যে এই দুটো জিনিস যেরকম সাবান আছে আর এই কুর্তিটা হ্যাঁ এইটা গ্রসারি আইটেমের মদ্যে দিই নি এই কুর্তিটা এই কুর্তিটা আর এই সাবানটাই আমার লাগবে এই দুটোই আমি কার্টের মধ্যে রাখলাম এই দুটোই আমি চাই